হ্যাঁ আমি ছোটোবেলাতে যখন স্কুলে পড়তাম তখন আমাদের ক্লাবে বিনামূল্যে একটি স্যারকে রাখা হয়েছিল মানে কোনো ছাত্রছাত্রীদের কাছে পয়সা নেওয়া হত না সেই পয়সাটি ক্লাবই স্যার স্যারকে দিতেন তেনারাই স্যারকে রেখেছিলেন আমাদের পাড়ার বা আশেপাশের যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে শেখানোর জন্য উনি যোগাসনও শেখাতেন এবং আমাদেরকে আঁকাও শেখাতেন প্রত্যেক রবিবার দুপুরবেলা আমাদের যে কালীমন্দির আছে সেই কালীমন্দিরের উপরে আমরা সেখানে গিয়ে ছোটোবেলা থেকেই ওঁর কাছে শিখেছি তারপর থেকেই হয়তো আমার মনে হয় যে আমার হাতের লেখার অনেকটা পরিবর্তন আমি লক্ষ্য করেছি